হ্যাঁ আমি আমার এক ফ্রেন্ডের সাথে ফেসবুক ফ্রেন্ড সে তার সত্বে যোগাযোগের জন্য আমি একটা সে হিন্দিতে কোথা বলছে প্লাস দেখতে পাচ্ছি ই ইংলিশে টাইপ করছে বারবার ইংলিশ এবং হিন্দি আমার যেহেতু আমার ইংলিশটা অত ভালো নয় এবং আমার ফাস্ট ল্যাঙ্গুয়েজ বলতে গেলে বাংলা ঠিক আছে সেহেতু আমি সেহেতু আমি গুগলের সাহায্যে ইংলিশটা বারবার সার্চ করছিলাম যে কীভাবে মানে কী বলছে বা কী বলতে চায় ইংলিশ আবার হিন্দিটা অনেকবার টাইপ করছে বারবার বলছিলাম যে বাংলা যদি জানো তবে বাংলায় ম্যাসেজ করো সে বলছে বাংলা জানি না তাই সে বারবার ইংলিশে টাইপ করছে তাই ইংলিশটাকে আমি গুগুলের সাহায্যে গুগুলের সাহায্যে দেখেছি যে কী বলতে চাইছে ঠিক আছে একটা ভাষা একটা মাধ্যম যার জন্য এসছি যা ফ্রেন্ডের মাধ্যো মাধ্যম মাঝে একটা মাধ্যম একটা বন্ধুর সংগঠন বা তৈরি করে আমি সেইভাবে যখন দুই বন্ধুর একটা কথাবার্তা হয়েছিলো ওই গুগুলের সাহায্যে সে ইংলিশে কথা বলছে আর আমি সেটাকে গু গুগুলে কপি করে লিয়েছি টান ট্রাঞ্জাকশন করছিলাম যে এটা কী ভাষা কী বলতে চাইছে তারপরে সেটাকে আমি এবারে ভা আবার সেখানে কী লিখ লি কী লিখলে হ ঠিক বলা যাবে কথাটায় কথাটায় কী উত্তর দিলে ইংলিশটা আসবে কী কল্লে সব কিছু গুগলে সার্চ করেছিলাম